পশ্চিমবঙ্গের লোকেরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিভিন্নভাবে উদযাপন করেন যেমন রথযাত্রা রথ হওয়ার অনেকদিন আগে থেকে আমাদের মনে আনন্দ জাগে যে রথ হবে রথ টানা আমরা দেখতে যাবো রথ রথ হওয়ার আগে রথে রথটাকে আগে রঙ করা হয় মিস্ত্রিকে ডেকে সাজানো হয় তারপর দিন রথের গাড়ি গিয়ে ফুল দিয়ে সাজানো হয় চারিদিক ফুল দিয়ে সাজানো হয় বাজার থেকে ফুল নিয়ে এসে বিভিন্ন মানুষ সেই রথকে সাজায় তারপরে ঠাকুরকে স্নান করানো ঠাকুরের প্রসাদ তৈরি করা বিভিন্নরকম করা হয় তারপরে ঠাকুরকে গাড়িতে তোলা হয় গাড়িতে তোলার পরে ঠাকুরকে নিয়ে অনেক জায়গা ঘোরানো হয় তার সাথে বাজনা থাকে ঢাক থাকে বিভিন্ন মানুষের সমারোহ হয় প্রচুর আনন্দ উৎসব জমায়েতে বিভিন্ন ধরনের মানুষ এই রথযাত্রায় সামিল হয় এই রথকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয় তারপর সেই রথ গাড়িকে অনেক লোকজন থেকে তাদিগে টেনে নিয়ে যাওয়া হয় তারপর সেখানে ঠাকুরকে নিয়ে সেখানে প্রসাদ যেমন বাতাসা চকলেট এই সব ছড়ানো হয় প্রত্যেক মানুষজন সেটাকে আনন্দ করে কুড়িয়ে নেয় ঠাকুরের প্রসাদ ভেবে তারপর সেই রথকে নিয়ে যেয়ে আবার সেই মন্দির এক মন্দিরে নিয়ে যেয়ে রাখানো হয় তারপর সেই রথ আরতি করা হয় সেখানে ঠাকুরকে সুন্দরভাবে রাখে সাজিয়ে এইভাবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা হয়